আমি তিনমাস আগে পুরুলিয়ার টাইটান শোরুম থেকে একটি হাতঘড়ি কিনেছিলাম প্রথমে দেখে আমার খুব ভালো লেগেছিল কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফিতেটা ছিঁড়তে শুরু করে রঙটা মলিন হতে থাকে বোধহয় দোকানদার আমাকে ঠকিয়েছে আর এটা আমার একদম পছন্দ হচ্ছে না এটা আমার কাছে খুব খারাপ একটা অভিজ্ঞতা